আমার রাজ্যের বাইরে বলতে আমি ধরুন উড়িষ্যা গেছি ঝাড়খন্ড হ্যাঁ উড়িষ্যার মন্দির সেখানে খুব বিখ্যাত ইয়া সমুদ্র দেখে আপনার এই জগন্নাথদেবের মন্দির হ্যাঁ বহুত মন্দির ওখানে অনেক অনেক জায়গায় ঘোরা ফেরা করেছি হ্যাঁ তারপরে আপনার দেখতে খুব সৌন্দর্য ওখানের জিনিস হ্যাঁ সমুদ্র তো সকালবেলা সূর্য ওঠা দেখলে আপনার তাকিয়ে থাকতে হবে এই সব জায়গায় মানে আমরা জনে মনে হচ্ছে যে সমুদ্রের জল থেকে সূর্যটা উঠছে আমরা ওইখান গেছি ঝাড়খন্ড গেছি আমরা ঝাড়খন্ডেও অনেক জায়গা খুব ভালো ভালো জায়গা আছে ওখানে ঘোয়া ফেরা করেছি হ্যাঁ জামশেদপুর গেছি জামশেদপুরে পার্কে খুব দেখার সুন্দর সুন্দর জায়গা জলের ফোয়ারার সন্ধ্যা হলে হ্যাঁ চার দিকে মানে একদম ফুলে গাছে ইয়ায় একদম ফুলের বাগানে সেখানে পরিবেশ কতো সুন্দর বসবার জায়গা চারিধারে একদম মানুষ এর খুব সুন্দর করে বসে এবং আরামদায়ক জায়গা সেসব জায়গা মানে দেখার জায়গা